ম্যাডাম আমি সায়নের মা কথা বলছি আমার ছেলেটা না গতকাল পড়ে গিয়ে হাত লেগেছে পায়ে লেগেছে ওকে কি কিছু দিনের জন্য ছুটি দেওয়া যাবে আমি বাড়িতে পড়িয়ে নেবো অসুবিধা হবে না না

হ্যাঁ ও হাঁটতে পারছে না ব্যথায় ছটফট করছে হ্যাঁ হ্যাঁ ওকে ওর ডক্টর দেখিয়েছি বললো ওকে কিছু দিন রেস্ট নিতে হবে ও দৌড়োনো খেলাধুলো এইগুলো করা বারণ আছে তারপরে পর পার ঠিক হয়ে যা আসতে পারবে কিছু দিনের জন্য একটু রেস্ট নিতে হবে হ্যাঁ আচ্ছা একটু নোটপত্র পাঠিয়ে দেবেন ওকে আমি ঠিকভাবেই পড়িয়ে নেবো ঠিক আছে আমি আপনার ওখানে যাবো রাখুন রাখুন